আমি কিছু যানবাহনের নাম বলছি সেগুলি হলো অটো রিকশা বাইক কার্গো শিপ উড়োজাহাজ যুদ্ধ বিমান হেলিকপ্টার ডুবোজাহাজ এক্কা গাড়ি গরুর গাড়ি ঘোড়ার গাড়ি বাস

দোতলা বাস ট্রেন গাড়ি মেট্রো রেল অ্যাম্বুলেন্স জাহাজ কোন্দা নৌকা পালকি রথ চন্দ্রযান ট্র্যাক্টর দমকল ট্যাাক্সি রোড রোলার রকেট জেট বিমান ডিঙি নৌকা কলার ভেলা ঘাসি নৌকা নায়রি নৌকা ইলশা নৌকা কোথা নৌকা পানসি নৌকা মারুতি ভ্যান স্লেজ গাড়ি ল্যাম্বরগিনি অডি এ সেভেন ইত্যাদি